আমি আমার জীবন নিয়ে এমন একটা কথা বলছি যেদিন আমি খুব সমস্যার মুখোমুখি হয়েছিলাম একদিন আমি স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে তো আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আকাশটা পরিষ্কারই ছিলো তো মাঝ রাস্তায় গিয়ে দেখি হালকা হালকা মেঘ বিজ বিদ্যুৎ চমকাচ্ছে হ্যাঁ তো বৃষ্টি আসবে মনে হচ্ছে তো আমি কিছুটা যেয়ে দেখি সত্যি সত্যি বৃষ্টি চলে আসলো জল ঝড় ওর বজ্য বজ্রপাত পড়ছে তো সেই দিন আমি একাই বেরিয়েছিলাম স্কুল যাওয়ার জন্য আমার সাথে কোনো বান্ধবী ছিলো না তো সেইদিন সেই আমি কাদার মধ্যে পড়েছিলাম তো কাদার মধ্যে আবার কাঁচ ভাঙ্গা ছিলো তো সেই কাঁচ ভাঙ্গা আমার সাইকেলের মধ্যে ঢুকে গিয়েছিলো তো তারপর আমি সেই সাইকেল নিয়ে আর যেতে পারি নি তো সেখানেই এই একটা দোকান ছিলো সে দোকানে আমি দাঁড়িয়ে ছিলাম তারপর এবার সেখান থেকে এবার আম আ আমি একটু একটু বৃষ্টি থামার পর আমি এবার আমি একটা রাস্তার দিকে একটা কাকু যাচ্ছিলেন তো কাকুকে বললাম যে কাকু একটু আমার সাইকেলটা একটু কোথায় দোকান আছে বলুন না তো আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে আমি যেতে পারছি না বাড়ি যেতে পারবো না আমার সাইকেলটা একটু দোকানে সারাতে হবে তারপর সেই কাকু আমাকে সাহায্য করেছিলেন এন সেখান থেকে বেরিয়ে আসতে তো আমার সামনে একটা দূরে কি কিছুটা দূরে একটু সাইকেল দোকান ছিলো তো সেই সাইকেল দোকানে আমার সাইকেলটা নিয়ে গিয়েছিলো তারপর আমি সেখানে বসে থেকে সাইকেলটা সারিয়ে নিয়ে তারপর বাড়ি আসছিলাম সেদিন খুব সমস্যার মুক মুখোমুখি আমি হয়েছিলাম তো আমার জীবনে এটা খুব একটা বড়ো অভিজ্ঞতা হয়েছিলো সেই দিন